হ্যালো দাদা সুপ্রিয় গার্মেন্টস থেকে বলছেন পদ্মপুকুর বাজার থেকে বলছেন তো বলছিলাম কিছু জামা কাপড় শাড়ি কালেকশান কি নতুন এসেছে আপনাদের কাছে কার কেরকম কালেকশান এসেছে একটু নামগুলো যদি বলতেন অ্যাঁ বেগুনপুরিয়া সে কিছু এসেছে ও বলছিলাম শাড়ির কথা নয় আমি বাদ দিলাম আমাদের ছেলেদের কি পাঞ্জাবি নতুন কিছু স্টাইলিস্ট কিছু এসছে আচ্ছা আচ্ছা আমাদের হচ্ছে আমরা বসিরহাট বসিরহাটে আমার একটা দোকান আছে আমি দোকানটা চালায় কিছু নেয়া মানে লোড কাপড় নেওয়ার ছিলো আপনি কি দশটা প্রত্যেকটাতে সেট দশটা করে নিলেই হবে আচ্ছা ঠিক আছে তাহলে বলছিলাম আপনার নম্বরটা না আমার একটা বন্ধুর থেকে পেলাম অ্যাঁ প্রতীক আপনি কি চেনেন ও এটা আপনার মার ও তো আমার কাকার ছেলে হয়

হ্যাঁ হ্যাঁ এই মোটামোটি ভালোই চলছে তা আপনারা কি এখন ওই পদ্মপুকুর বাজারেই থাকেন